আমার রান্নার অভিজ্ঞতা কারণ আমি তো যখন বিয়ের আগে আমি কোনোদিনই কোনো কিছুই করি নি আমি সেভাবে রান্না কিছু করি নি বিয়ের পরে তারপরে বিয়ের পরে প্রত্যেক মেয়েকেই রান্না করতে হয় সেরকম আমিও করেছিলাম কিন্তু রান্না সম্পর্কে আমার কোনো কিছুই অভিজ্ঞতা ছিল না আমি যখন প্রথম রান্না করি আমার খুব মনে পড়ে আমি ভাতটা অবশ্য ঠিকঠাকই করেছিলাম তারপরে যখন তরকারিটা করেছিলাম তরকারিটা না নুন না ঝাল একদিকে মাছ চলে যাচ্ছে একদিকে আলু একদিকে ম মশলা সেটা ঠিকভাব আমি রান্না করি নি করতে পারি নি কারণ আমি জানতাম না সেই জন্য কিন্তু আমার বাড়ির লোক খুবই ভালো ছিল আমার বর শ্বশুরমশাই শাশুড়ি ওনারা খাবার পর ওনারা কিছুই বলে নি বলে ঠিক আছে ভালোই হয়েছে কিন্তু আমি খেয়ে আমি তো দেখতে পেয়েছি আমিও রান্নাটা কীভাবে করেছি রান্নাটা আদৌ মোটেই ভালো হয় নি কো তারপরে আমার একটা বৌদি ছিলেন বৌদিকে আমি জিগাসা করি যে কীভাবে কীভাবে রান্না করতে হয় তো ওই বৌদি আমাকে অনেক হেল্প করেছিলেন এবং উনি আমাকে হাতে ধরে রান্না শিখিয়ে দিয়েছিলেন আস্তে আস্তে আমি একে একে সব রান্নাগুলো শিখি এবং রান্না মোটামুটি আগে যে পোথম যে রান্না করেছিলাম তার থেকে মিডিয়াম রান্না ভালোভাবেই করি এবং বাড়ির লোকে খাবার রুচিসম্মত আমি রান্না করতে শিখেছিলাম